আমি সাধারণত রান্না করতে ভালোবাসি আমি বাড়িতে নিজের জন্যই সাধারণত রান্না করে থাকি বিভিন্ন রকম রান্না করে থাকি কিন্তু আমি আমার নিজের রেসিপি নিয়েই রান্না করি রেসিপিতে যা লেখা থাকে সেই রেসিপি অনুসরণ করেই আমি রান্না করে থাকি যেমন ডিমের মোগলাই ডিমের পরোটা বিভিন্ন ধরনের রেসিপি আমি অনুসরণ করি কিন্তু আমার বাড়িতে যখনই কোনো কুটুম আসে তখন আমি তার স্বাদ অনুযায়ী রান্না করি যেমন আমার মাসিমা মিষ্টি জিনিস খেতে ভালোবাসে যখনই আমি কোনো জিনিস রান্না করে থাকি সেই সেই রেসিপিতে যদি মিষ্টি না লেখা থাকে তবু আমি তাতে চিনি দিয়ে দিই যাতে জিনিসটি মিষ্টি হয় এবং আমার মাসিমার খুব ভাল্ লাগে তেমনই আমার কাকা কাকু একটু ঝাল ঝাল জিনিস খেতে বাসে ভালোবাসে আমি যখনই তার জন্য কিছু ঝাল ঝাল জিনিস বানাই যেমন ম্যাগি বা অন্যান্য কিছু বানাই মোগলাই ইত্যাদি বানাই তখন আমি তাতে একটু বেশি করে ঝাল দে দিই যা যাতে তার ভালো লাগে এবং আমি সাধারণত রেসিপি ধরেই রান্না করে থাকি কিন্তু বিভিন্ন স্বাদের উপর লোকের স্বাদের উপর ভিত্তি করে আমি ততখানিক বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রেসিপি উদ্ভবন করে থাকি